কিছু পদবীর নাম হলো যেমন পাল দাস বিশ্বাস পণ্ডিত দেবনাথ ঘোষ ঘোষাল বল দে দাশগুপ্ত সেন সেনগুপ্ত ভট্টাচার্য চক্রবর্তী আচার্য ব্রাহ্মণ না বর্মন রায় রাহা সরকার ঠাকুর ভদ্র চ্যাটার্জি সাহা শাহ গোপ হাকিম হক খান কাপুর ভাট শর্মা বসু চোপড়া ঝিন চিন্টা দত্ত মুখার্জি ঢালি বসাক ধর কর বৈরাগী কুন্ডু বেহ বেগম

মৌচারি তারপরে বসু মল্লিক গোর গোয়ালি ভূঁইয়া মিয়া শেখ আলী ইসলাম তালুকদার তরফদার ভৌমিক বণিক চন্দ্র ক্যারকাট্টা তিরকি টিগগা ওরাও